আমার রাজ্যে যে সমস্ত রাষ্টীয় পরিবহন বাস ট্রেন আসে সেগুলো আমার ভালো লাগে আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি তাদের পরিষ্কার পরিছন্নতা আমার নজর কেড়েছে এবং লোকাল সার্ভিসে যে সমস্ত পরিবহন বাস আছে সেগুলো তাদের পরিষেবা আমার ভালো লাগে এবং সাশ্রয় মূল্যের ব্যবস্থা আছে এর চেয়েও উন্নততর করার জন্য আমি আমার ব্যক্তিগত মতামত পরে করলাম